গ্রামের কাউকে সাপে কামড়ালে প্রথমত তার যেখানে সাপটা কামড়েছে তার উপরে শক্ত করে একটা দড়ি দিয়ে বেঁধে দেওয়া উচিত কারণ বিষটা যাতে সারা দেহে ছড়িয়ে না পড়ে এবং সেই ক্ষতস্থানে কোনো কিছু না লাগিয়ে আর তাড়াতাড়ি আশেপাশে কোনো ডাক্তারখানা নার্সিংহোম কিংবা হাসপাতালে নিয়ে যাওয়া ভালো হবে সাথে সাপটিকে চিহ্নিতকরণ করলেও খুবই ভালো হবে যাতে কোন সাপে কামড়েছে সেই সাপের উপরে নির্ভর করে বিষক্রিয়াটা কত দ্রুত ছড়িয়ে পড়তে পারে তার উপরে নির্ভর করে ডাক্তার ট্রিটমেন্ট শুরু করতে পারে যত তাড়াতাড়ি ডাক্তার সাপটাকে চিহ্নিত করতে পারবে তত তাড়াতাড়ি ট্রিটমেন্ট করা শুরু হবে এবং ট্রিটমেন্ তাড়াতাড়ি করলে মানুষটি খুবই দ্রুত ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে কিন্তু যদি আমরা সাপটাকে চিহ্নিত করতে না পারি তারপরেও ক্ষতবাহী সাপে কামড়ানোর যেখানে কামড়েছে তার উপরে কোনো একটা শক্ত দড়ি দিয়ে বেঁধে দিতে হবে